যোগ ব্যায়াম শৈলীর ইতিবাচক দিকগুলি হলো তোমার দিক যেগুলি আছে সেগুলো আপনাকে যোগব্যায়াম আপনাকে সুস্থ রাখে মন ভালো রাখে মানসিকতা ঠিক থাকে আপনি সব সমময় একটা ফ্রেশ অনুভব করবেন যোগব্যায়াম যদি আপনি করেন এবং আপনার যে দৈনন্দিন জীবনে আপনার আর দৈনন্দিন জীবনে আপনার সুখ আসে আপনার উচ্চ রক্তচাপ বা উচ্চচাপ থেকে আপনি মুক্তি পান আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ যেমন হার্টের রোগ কিংবা বিভিন্ন ধরনের মানুষের সুগার প্রেশার যে রোগগুলো থাকে তো সেই সব রোগগুলো মুক্তি করতে যোগব্যায়াম খুব একটা খুব সাহায্য করে এবং এবার যোগ ব্যায়ামের এমন কোনো এমন কোনো ব্যায়াম নেই যেগুলো মানুষের যেটা মানুষকে ত্রুটি যে কোনো কিছু মানুষকে মানে মানুষকে আনহেলদি করে এমন কিছু মানে প্রত্যেকটা ব্যায়ামেরই কোনো না কোনও গুণ আছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনে সুখী রাখতে বা আপনাকে সুস্থতা রাখতে পারে তো অবশ্যই আমি বলবো যে আপনাকে যোগব্যায়াম করা উচিত যাতে আপনার মনের সঙ্গে মনের সঙ্গে আপনার জীবনে সামঞ্জস্য নাও হতে সামঞ্জস্য হতে পারে তো আপনাকে এটাই বলবো যে যোগব্যায়াম অবশ্যই আপনার করা উচিত দৈনন্দিন জীবনে সবসময় আপনি যোগব্যায়াম যোগব্যায়ামটা আপনার রুটিনে আপনি রাখবেন তাতে আপনার আপনার লাইফেও অনেক কিছু যোগব্যায়াম করলে আপনি লাইফেও অনেক আগে এগোতে পারবেন আপনার সব দিক থেকে আপনার লাভ হবে লোকসান কিছুই হবে না তো অবশ্যই আপনাকে যোগ ব্যায়াম করে দো